আমার গ্রামে কাউকে সাপে যদি কামড় দেয় তো প্রথমেই তাকে এক জায়গায় বসিয়ে তার ওই জায়গাটাকে ভালো করে মানে সাব লাইফবয় সাবান দিয়ে ধুয়ে দিতেই এবং তার পরে ওই কাট কামড়ানোর জায়গার কিছুটা ওপরে দড়ি দিয়ে তিনটে বাঁধন দিতে হয় সে তিনটে বাঁধন দিয়ে তার পরে নিয়ে যাই নিয়ে গিয়ে এ উপোস করিয়ে ডাক্তারকে ডাক্তারের কাছে নিয়ে যাই বা আমাদের যদি ওখানে কোনো হেলথ সেন্টার রয়েছে বা সেরকম কোনো ডাক্তারি জায়গা রয়েছে ওষুধের দোকান রয়েছে সেখানে দেখাই যে কী করতে হবে ওনারা বলে দেন যে এটা করুন হয়তো যদি হসপিটালে ভর্তি করতে হয় তাকে নিয়ে গিয়ে তার পরে হসপিটালে ভর্তি করে কিন্তু প্রথমে যে ও করার সেই কাজগুলো আমরা করে থাকি ওই প্রথমে ওই জায়গাটাকে সাবান জ লাইফবয় সাবান দিয়ে ধুয়ে দিই এবং তার পরে ওই তিনটে বাঁধন দিয়ে তার পরে ডাক্তারের কাছে নিয়ে যাই এবং ওখানে গিয়ে ওনারা যা ব্যবস্থা করার ওনারা তখন করেন কিন্তু আমরা তখন ওই জায়গাটা করে নিয়েই যাই